হ্যাঁ ম্যাডাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি এই চাঁদের কাজটা তো হয়ে গেলো এবার কোন দিকে গেলে একটু ভালো হয় আচ্ছা নার্সিং ছাড়া আর অন্য কিছু ওটা কতো বছরের কোর্স

তা ধরো আমি শিখলাম হ্যাঁ তা তো গভর্নমেন্ট কি কিছু দেবে না নিজেদেরই সব বলছি গভর্নমেন্ট থেকে কি কোনো গ সুযোগ সুবিধা আছে না নিজেদের টাকা দিয়েই শিখতে হবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা না আমি ওই জন্য আপনাকে ফোন করলাম কারণ আপনি তো একটু জানেন তাই ভাবলাম আপনাকে ফোনেই জিজ্ঞাসা করি তো কীভাবে কী আচ্ছা তা তা বলে দু বছরের কোর্স আছে আর চার বছরের কোর্স আছে এই তো তো এন এম এন এমও আছে জি নেম জি এন এমও তো আছে হ্যাঁ জি এন এমটাই কি সব থেকে উচ্চমাধ্যমিক পাশ ইমপরটেন্ট আচ্ছা তা দেখি তাহলে আমি ভাবছিলাম যে ইঞ্জিনিয়ারিং কোর্স তো আছে ওই দিকে যাওয়া যায় কি তা নার্সিংয়ে তো আমাদের মনে হয় ভালো আচ্ছা ঠিক আছে ম্যাডাম